হ্যাঁ এমন অনেক দিনই আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় আমাকে আঁকতেই ইচ্ছাও করে না বা আঁকতে চাইও না কেন আমি এক এক ধরনের জবের সঙ্গে যুক্ত আছি সে সময়ে আসা সেখান থেকে আসার পর এতোটা টায়ার্ডনেস লাগে যা আমাকে আঁকতে ইচ্ছাও করে না বা আঁকি সেরকমও ইচ্ছা হয় না কিন্তু আঁকা যেহেতু আমার ভালোবাসার দিন জিনিস ছোটোবেলা করে মনেও আসেনি বাবা বা মা আমাকে আঁকার জন্য প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেছিলো বা আমাকেও অনুপ্রেরণা করতো আমাকে আঁকার স্কুলে গিয়ে রেখে আসা সেখান থেকে নিয়ে আসা এগুলোর কথা যখন মনে পড়ে যে তাদের যখন দৈনন্দিন সারভাইভের কথা যখন মনে পড়ে তখন আমার খুব ক খুব খারাপ লাগে যে আমি আঁকাটা করছি না কেন তখন আমি আঁকার জন্যে আরো বেশি করে চেষ্টা করি যেন আমি আঁকি আরো আর আর যখন কাজ আর জক কাজ থেকে যখন ফিরি অনেক সময় ইচ্ছাও করে না যে আর মানে পারছি না আর আঁকতে পারবো না কিন্তু তখন তখন আবার চেষ্টা করি যেন আবার আঁকি আমার বাড়িতে একটা ছোট্টো মেয়ে আছে সে আঁকতে খুব ভালোবাসে সারাক্ষণ আঁকার বই নিয়ে বসে থাকে তখন আমি দখে মনে ভাবি যে সে যখন পারছে সে তার নিজের লেখাপড়া বজায় রেখে সারাক্ষণ আঁক তার মাঝখানে বসে ওই আঁকতে পাচ্ছে তালে আমি কেন পারবো না তাই জন্য তাকে দেখেও আমি অনুপ্রাণিত হই তাই জন্য আমি চেস কাজ আর আঁকার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করি আঁকাটা এমনি আমার খুব ভালোও লাগে এটাই আর বলতে চাই